আমাদের এখানে সাংস্কৃতিক পোগ্রাম হয় নাচ গান পোশাক তারপরে হস্তশিল্প সব কিছুই আলাদা কারণ বাইরের দেশে দেশ থেকে এখানে এসে সবাই দেখতে চায় যে আমাদের এখানে নাচ গান আবৃত্তি কীভাবে হচ্ছে আর খুব ভালো সুন্দরভাবে তুলে ধরে এই যে গান নাচ তাপরে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের মাইকেল মধুসূদনের যে কবিতা এগুলো কত সুন্দরভাবে তুলে ধরে বাইরের দেশে এসে শুনতে চায় দেখতে আসে তারপরে দূর্গা পুজো দূর্গা পুজোর হচ্ছে বিশিষ্ট পুজো আমাদের এখানে প্যান্ডেল তারপরে এখানে খাওয়া দাওয়া বাঙালিআনা যে খাওয়া দাওয়া দূর্গা পুজোয় যে কত সুন্দরভাবে পুজোটা যে হয় আর বাইরের দেশের থেকে তো সবাই এখানেই আসে এখানেই দেখতে আসে সমস্ত কিছুই আলাদা আর এখানে যে আমাদের যে নাচ গানটা যে হয় ভারতনাট্যম সব থেকে ভারতনাট্যম তারপরে কাও তারপরে ছৌ নাচ কত সুন্দর করে দেখানো হয় ভাবার বাইরে